আমি রাজ্য আর দেশের বাইরেও অনেক জায়গায় ঘুরতে গেছি তার মধ্যে কিছুদিন আগে রাজ্যের মধ্যে ঝাড়গ্রামের কৃষ গার্ডেন গিয়েছিলাম কৃষ গাডেনটা খুব সুন্দর অনেকটা এরিয়া নিয়ে চারপাশে জঙ্গল মিডলে ওরকম পার্ক রয়েছে খুব সুন্দর এরিয়া খুব খুব সুন্দর সাজিয়েওছে পার্কটাকে প্রচুর লোকজন আসে এ ওই ঝাড়গ্রামের ওই কৃষ গার্ডেন পার্কে প্রচুর ছেলেমেয়ের আগমন হয় এবং প্রচুর বয়স্ক লোকেরাও আসে এই কৃষ গার্ডেনে এবং আমি দেশের বাইরে বলতে গ্যাংটক দার্জিলিং গিয়েছিলাম দুবার হ্যাঁ আর হচ্ছে আরও অনেক জায়গায় গেছি সেগুলো তো এখন বলা সম্ভব হচ্ছে না তবে দেশের মধ্যে রাজ্যের মধ্যে কৃষ গার্ডেনটা খুব ভালো খুব সুন্দর আমাকে আরও অনেকবার যেতে মন যায় কৃষ গার্ডেন ঘুরতে খুব সুন্দর এরিয়া